আমি খোঁজ করে দেখলাম যে আপনার রেস্তোরাঁতে চিকেন বিরিয়ানির উপর ছাড় আছে তাই আমি খেতে যাবো তাই আপনারা একটি টেবিল বুক করে রাখুন